নদীয়া জেলার বেশ কয়েকটি পাবলিক স্পোর্টস সেন্টার রয়েছে যা স্থানীয় বাসিন্দাদের জন্য উপলব্ধ এই কেন্দ্রগুলি বিভিন্ন বয়েসের এবং দক্ষতার লোকেদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলো শেখায় একটি উদাহরণ হলো নদীয়া স্পোর্ট কমপ্লেক্স যা নদীয়ার মায়াপুরে অবস্থিত এই কেন্দ্রটিতে একটি পঁচিশ মিটার ইনডোর পুল পঞ্চাশ মিটার আউটডোর পুল এবং একটি জিম একটি ক্রিকেট মাঠ রয়েছে এখানে সব বয়েসের এবং দক্ষতার লোকেদের জন্য বিভিন্ন ধরনের সাঁতার জিম ক্রিকেট প্রশিক্ষণ করানো হয় আর একটি উদাহরণ যদিও নিই সেটি হচ্ছে নদীয়া জেলা ক্রীড়া সংস্থা যা মায়াপুরে অবস্থিত এই সংস্থাটি বিভিন্ন খেলাধুলার জন্য ক্লাব এবং প্রশিক্ষণ প্রদান করে যার মধ্যে রয়েছে ফুটবল ক্রিকেট বাস্কেট বল টেনিস এই ক্লাবগুলি সকল বয়েসের এবং দক্ষতার লোকেদের জন্য উন্মিক্ত এছাড়াও রয়েছে নদীয়া স্পোর্ট কমপ্লেক্স যেখানে স্থানীয় স্কুলের সাঁতার দলের জন্য প্রতি প্রশিক্ষণ দেওয়া হয় নদীয়া জেলা ক্রীড়া সংস্থায় ফুটবল দলের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে এছাড়া একটি জিমনেশিয়ান স্থানীয় জিমনেশিয়ান একটি ব্যক্তিগত প্রশিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে যেখানে জিম জিমে ক্লাস দেওয়ানো হয় নদীয়া জেলায় খেলাধুলার জন্য একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে জেলাটি ক্রিকেট ফুটবল অন্যান্য খেলাধুলার জন্য অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে এই পাবলিক স্পোর্টস ট্রেনিং সেন্টারগুলি জেলার খেলাধুলার উন্তিহ্যকে রক্ষা এবং উন্নয়নে সাহায্য করে এটিই হচ্ছে আমার এলাকার পাবলিক স্পোর্টসগুলির নাম এবং এই স্পোর্টসগুলির জন্য এবং এখানকার স্পোর্টসম্যানদের জন্য আমি অনেক গর্ববোধ